আমি যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি এখানকার সাধারণ সংস্কৃতি অনুযায়ী পোশাক হল পুরুষদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবী এবং মহিলাদের ক্ষেত্রে শাড়ি কিন্তু দিনের পর দিন এটি বদলাচ্ছে পুরুষেরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে জিন্স এবং তার উপরে পাতলা কাপড়ের জামা পরতে সুতির জামা পরতে এবং মহিলারাও তাই কোনো কোনো ক্ষেত্রে মহিলারা চুড়িদার অথবা জিন্স অথবা টিশার্ট এগুলো খুব সচারচর পরে থাকে এবং আস্তে আস্তে সংস্কৃতি যে বদলে যাচ্ছে সেরকমটা নয় কিন্তু মানুষের সুবিধার্থে মানুষ কখনও কখনও শাড়ি ধুতি পাঞ্জাবীও পরে আবার কখনও কখনও তাঁদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী জামা কাপড়ও পরে